হ্যালো দেবু কেমন আছিস হুম ভালো আছি আর বাড়ির সব খবর হ্যাঁ রে আমাদেরও সবাই ভালো আছে কী করছিস এখন টিভি দেখছিস ও সিরিয়াল হ্যাঁ বাবা তুই তো আবার খুব সিরিয়াল ভক্ত দেখ আমি বসে আছি ভাইকে পড়াচ্ছিলাম হুম তোর ব্যাপারে মানে তোকে একটা কথা বলার আছে জানিস তো আরে কালকে হয়েছে কী আমরা কালকে দীঘায় যাব তো ট্রেনে আর বা বাসে যাব না কারণ ট্রেনের এখন যা অবস্থা চারিদিকে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর ট্রেনের টিকিটও কালকের মধ্যে পাওয়া যাবে না আর বাসে অতক্ষণ তো ভালো লাগে না বাসে ভাবছিলাম যে ওলা বা উবরে করে বা অন্য কোনো ক্যাবে যাব হ্যাঁ আমি উবরের একটা দেখলাম ওখানে একটা ড্রাইভারের রেটিং খুব ভালো চার দশমিক পাঁচ আর ওনার ফিডব্যাকটাও ভালো দেখলাম অনেকে লিখেছে যে গাড়ি ভিতরে জায়গাটা অনেক আছে আর অন্যান্য গাড়ির তুলনায় অনেকটা পরিষ্কার আর অনেকে লিখেছে আবার যে ড্রাইভারে ব্যবহার খুব ভালো উনি খুব ভালো গাড়ি চালায় হ্যাঁ হ্যাঁ অনেকটাই দেখলাম আচ্ছা শোন না আমি না তোকে স্ক্রিনশট মেরে পাঠাচ্ছি ওটা তুই একটু দেখ হ্যাঁ দেখে আমাকে বল তোর কী মতামত হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়া আমি পাঠাচ্ছি হ্যাঁ পাঠিয়েছি একটু দেখ হ্যাঁ ওটাই বলছি যে রেটিংটা তো ভালো আছে আর ফিডব্যাকগুলোও ভালো সবাই মোটামুটি ভালোই বলছে তাহলে আমার কী করা উচিত বল তো আচ্ছা হুম ঠিক আছে তাহলে বলছিস এটাই বুক করতে নাকি অন্য কোনো কারো দেখব আচ্ছা বলছিস তাহলে এটাই বুক করে নিতে ঠিক আছে তাহলে আজ কালকে তাহলে এটাই তাহলে বুক করে নেব হ্যাঁ অবশ্যই ভাই ঘুরে এসে বলব না তোকে আবার হ্যাঁ সব গল্প বলব ফোটো পাঠাব সব কিছু ঠিক আছে ঠিক আছে হ্যাঁরে ওটাই জানার জন্য ধন্যবাদ ভাই অনেকটা হেল্প করলি আমার হুম ঠিক আছে হ্যাঁ টাটা পরে কথা হবে